চারপাশের ভ্রমণের কারণগুলি বলতে আমাদের জীবনের অবসাদগুলি মে অবসাদ মুক্ত করার জন্যই আমরা ঘুরতে যাই আর একঘেয়েমি জীবন থেকে একটু বের হওয়ার জন্যেই আমরা ঘুরতে যাই বাড়িতে থাকলে তো সারাদিন কাজ কাজ কাজঘুরতে গেলে চারদিকে ঘোরা ফেরা প্রাকৃতিক দৃশ্য দেখার নিজের পরিবারের সাথে সময় কাটানো বিশেষ করে বাচ্চাদের সাতে সেই জন্যই ঘুরতে যাওয়ার কারণ মূলত কারণ আর ছোটদেরও খুব ভালো লাগে ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলেও ওরা ওদেরও খুব ভালো লাগে ওরাও খুব আনন্দ পায় আর আমাদের মধ্যবিত্ত পরিবারে ঘন ঘন ভ্রমণ হয় না বছরে একবার দুবার একবার দুবার এরকমই ঘুরতে যাই আর হলো ঘন ঘন ভ্রমণ করা আমাদের পক্ষে সম্ভব নয়